হ্যালো অলোক ড্রাইভারদা আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি তোমার মনে আছে আমি গত পাঁচ ছ মাস আগে তোমার টাটা সুমো গাড়িতে করে সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম তোমার গাড়িতে যেতে আমাদের কোনো রকম অসুবিধা হয় নি তাছাড়া তোমার ব্যবহারও খুব ভালো লেগেছিলো তাই দাদা আমি তোমাকে তোমার ওই গাড়িটা আরেকবার ভাড়া নিতে চাই এবার পয়লা জানুয়ারি আমার বাড়ির সবাই মিলে ঝাড়খন্ড বেড়াতে যেতে চাই তোমার গাড়িটা কি পাওয়া যাবে আর কতো কি ভাড়া নেবে দু দিনের জন্য কিন্তু আমার গাড়িটা চাই তোমার মালিকের সঙ্গে কথা বলে কতো কী ভাড়া দিতে হবে একটু জানিও না ভাই দেখবে যতোটা সম্ভব কম করা যায় হ্যাঁ আসলে কী বলতো হুম তোমার গাড়িটা আমার বাড়ির সবার এমন কি আমার ছেলেরও খুব পছন্দ তাই তোমাকে বলছি আবার ফোন আমার ফোন নম্বার তো তোমার কাছে আছে তুমি দু এক দিনের মধ্যেই অবশ্যই জানাও কেমন